আমার কাছে একটি স্কুল ব্যাগ রয়েছে এবং সেই স্কুল ব্যাগটি আমি কিছু দিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম তো আমি কিছু দি দু চার দিন আগে নিয়েছিলাম এক দিন ব্যবহার করাতেই দেখি যে আমার স্কুল ব্যাগের সব চেনগুলোই কেটে গিয়েছে সেই চ্ সেই ব্যাগটা আমি নিয়েছিলাম আমার ছেলের জন্য তো ও এক দিন স্কুল নিয়ে গিয়েছিল তো স্কুল নিয়ে দেখি ফিরে আসার সময় দেখছি যে তার হচ্ছে ব্যাগের সব চেনগুলো কেটে গিয়েছে তো চে খুবই খারাপভাবে দিয়েছিল ব্যাগটার দামও নিয়েছিল খুব বেশি ই কিন্তু জিনিসটা খুব ভালো হয়নি তো দেখছি যে আমি তার হচ্ছে যে কাপড়টা ছিল সেই কাপড়টাও খুব একটা ভালো নয় এবং তার চেনগুলোও কেটে যাচ্ছে কেটে একদম ভেঙে পড়ে যাচ্ছে মানে একদমই ভালো নয় জিনিসটা এবং কালারটাও আমি তখনই লক্ষ করেছিলাম যে কালারটা ভালো আসেনি তো আমি ভাবলাম যে কালারটা নাই বা ভালো এল হয়তো কোয়ালিটিটা ভালো হতে পারে তো সেই দিক থেকে দেখলাম যে কোয়ালিটিটাও ভালো নয় অয় চেনগুলো কেটে যাচ্ছে কাপড়টাও কেমন একটা খসখসানি লাগছে তো আমার কাছ থেকে দাম অনেক নিয়েছিল কিন্তু আমাকে জিনিসটা ভালো দেয়নি আমাকে একদমই ঠকিয়ে দিয়েছে তো আমার খুবই খারাপ লাগছে যে এরকমভাবে অর্ডার করলাম এরকম খারাপ এ আসলো আমি আমার ছেলের জন্য শখ করে অর্ডার করেছিলাম তো আমার ছেলে এখন আবার বায়না করছে যে আমাকে আরও একটা স্কুল ব্যাগ দিতে হবে এই স্কুল ব্যাগটা খুবই খারাপ